আমি পুরুলিয়ার নডিহা থেকে বলছি আমি পুরুলিয়ার অধিকারী রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার করতে চাই আমি ভেজ মাঞ্চুরিয়ান এবং চিকেন টিক্কা মশালা অর্ডার করতে চাই আপনাদের রেস্তোরাঁতে কি এখন সেই খাবারগুলি রয়েছে আপনারা কি আমাকে আজকে রাত্রিবেলা ডেলিভারি দিতে পারবেন